বাড়িতে আমার মা বাবা আর দুটো বোন আর আমি পাঁচজন থাকি সেখানে কয়েকদিন ধরে দেখছিলাম যে আমাদের বাড়ির সাম আশেপাশে কেউ যেন ঘুরাঘুরি করছে আর কিছু চুরি হয়ে যাচ্ছে ধরতে পারছিলাম না যে কে রাতে আমাদের জিনিস করে জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে একদিন অফিসের কল আসে আমার কাছে কাজের জন্য বাইরে যেতে হবে বাড়িতে বাবাও অসুস্থ এবং বোনগুলো ভয় পাচ্ছিল চোরের জন্য আমি ঠিক করি যে বাড়িতে একটা নিরাপত্তার জন্য ক্যামেরা লাগাবো এবং দেখবো কে চুরি করতে আসছে আমি নিশ্চিন্তে কাজে বাইরে যেতে পারবো সেই হিসেবে আমি বাড়ির উপরে একটা ক্যামেরা লাগাই এবং সেই ক্যামেরার ভিডিও ভিডিও আমি কাজ থেকেও দেখতে পাই আমি এটাও বুঝে গেলাম কে আমাদের বাড়িতে চুরি করছে এবং আমি তার অফিসের কাজ থেকে বাড়িতে এসে তাকে ধরে ফেললাম এবার বুঝলাম ক্যামেরাটি লাগানোয় আমার বাড়ির নিরাপত্তা আরও বেড়েছে আমি নিশ্চিন্তে অফিসের কাজে বাইরে যেতে পারতাম